আমাদের এখানকার গ্রামাঞ্চলের লোক সাধারণত কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং কৃষি কৃষিকাজ থেকে তারা যে যার ব্যবসা করে কেউ প্রতিষ্ঠিত হয়েছে ওই থেকেই কিন্তু ব্যবসা করার জন্য কিছু মানুষকে সরকারের কাছ থেকে ঋণ নিতে হয় সেই ঋণ খুব অল্প সুদ বা বিনা সুদে শোধ করা হয় এবং এবং চাষিরা সেই চাষিরা সেই নিয়ে সন্তুষ্ট থাকে এবং বা চাষবাস করে এবং কৃষি হিসাবে ধান সেই চাষিরা সেই ধান বা সবজি বলুন আলু ওসবগুলো বিক্রি করে বা স্টোর করে পরে দাম থাকায় সেটা বিক্রি করে এবং সেই বিক্রিত জিনিস সাধারণত সব মানুষের কাছে পৌঁছে যায় এবং সাধারণত মানুষ সেই জিনিসকে কেনে এই কেনে কৃষিকাজের যে জন্য নানা রকম জিনিস কেনে বা তার থেকে ওরা প্রতিষ্ঠিত হতে পারে